পশ্চিম বর্ধমান হলো একটি উন্নয়নশীল রাজ্য এই রাজ্যের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় এই রাজ্যের ইতিহাসে কিছু মহান ঘটনার সাক্ষী হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো নবাব সিরাজউদৌল্লার সঙ্গে ইংরেজদের যুদ্ধ নবাব সিরাজউদৌল্লা ইংরেজদের পরাজিত করে তাদের হাত থেকে কলকাতা কেড়ে নেয় এই রাজ্যের ইতিহাস যেমন কিছু মহান ঘটনার সাক্ষী হয়েছে তেমনি কিছু দুঃখকরও ঘটনারও সাক্ষী হয়েছে তার প্রত্যক্ষ উদাহরণ হচ্ছে আম্ফান আম্ফান ঝড়ের প্রভাবে কলকাতার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় চল্লিশ হাজার জন এই ঝড়ের কবলে পড়েছেন এবং মারা গেছেন তিনশো জনের মতো গরিব মানুষ ঘর ছাড়া হয়েছেন এই ঝড়ের প্রভাবে প্রচুর গাছপালা পড়ে গিয়ে সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এইগুলি ছিলো কিছু দুঃখকর ও মহান ইতিহাসের গল্প কিন্তু যেমন সিরাজউদৌল্লা ইংরেজদের পরাজিত করেছেন তেমনি তিনি পলাশীর যুদ্ধও পরাজিত হয়েছেন যার ফলে পশ্চিমবঙ্গে ইংরেজদের শাসন তৈরি হয়েছিলো আরেকটি মহান কথা হচ্ছে এই দেশের স্বাধীনতাবাদীদের তারা ইংরেজদের এই দেশ ছাড়তে বাধ্য করেছিলো সেই জন্য পশ্চিমবঙ্গের ইতিহাস অত্যন্ত আকর্ষণীয় এবং দুঃখকর ঘটনা ও মহান ঘটনার সম্মিলিত একটি ঐতিহাসিক